হ্যাঁ হ্যালো কে ও আপনি কি সেই কল বাগানোর লোক আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে আপনি কি ব্যাক করছেন ব্যাপার বলতে হচ্ছে আমরা নতুন বাড়ি করেছি কিছুদিন হচ্ছে কলটা মানে কলের কানেকশনটা কিছু দিন করা হয়েছে কিন্তু এখন দেখছি মানে সেটা খুব খারাপ হয়ে গেছে মানে খুব বাজে অবস্থা একদম জল ইয়ে হচ্ছে না মানে জল উঠছে না খুব অসুবিধা হচ্ছে তো ওই জন্যই আপনাকে ফোন করেছিলাম আপনারাই তো করে দিয়ে গেছিলেন ওই জন্য আপনাদের কে আবার ডাকছি খারাপ হয়ে গেছিল তাহলে কি আপনারা কখন আসবেন হ্যাঁ ইমার্জেন্সি বলতে খুবই তো ইমার্জেন্সি বুঝতেই তো পারছেন জলের অবস্থা জল ছাড়া তো কিছু হবে না তার জন্যই আর কি মানে আজকের মধ্যে কি আসতে পারবেন আপনি হ্যাঁ দুটোই প্রবলেম হচ্ছে আর একটা কথা আপনাদেরকে কিন্তু এটা মানে বিনা পয়সায় বাগিয়ে দিতে হবে কারণ আপনারা তো কিছু দিন আগে করেছেন এক সপ্তাহও হয়নি খারাপ হয়ে গেছে এটা তো আর এভাবে আমাদের কিছু ইয়ে নয় এটা তো আপনাদেরই নিশ্চয়ই খারাপ কিছু আপনারা নিশ্চয়ই প্রোডাক্ট দিয়েছেন তার জন্যই এরকম হয়েছে তাই না তা প্রবলেমটা হবে কেন প্রবলেমটা হবে কেন এক সপ্তাহ যায়নি আপনার প্রবলেম হ্যাঁ বলুন আরে সেটা নিশ্চয়ই আপনারা কমদামি কোনও এটা দিয়েছেন আপনাদের কে এত টাকা দেওয়া হয়েছে তারপরেও আপনি কি করে দিলেন এরকম জিনিস হ্যাঁ শাওয়ারেরও হয়েছে বাথরুমেরও হয়েছে বাইরের একটা কল সেটাও প্রবলেম হয়েছে সবগুলো কি প্রবলেম হবে আপনি কি শেখাচ্ছেন এটাই আপনারা তো আপনার নিজেদের দোষটা কিছু দেখবেন না আমি জানি না আমাকে হচ্ছে বিনা পয়সায় বাগিয়ে দিতে হবে এইটাই হল আমার শেষ কথা আপনি কখন আসবেন এটুকু বলুন জলের ব্যাপার বুঝতেই পারছেন নিশ্চয়ই দেখছি মানে কখন আপনি বাইরে আছেন আপনার জন্য নিশ্চয়ই বসে থাকব না আমি কেন আসবে না না আমি একটাকা পয়সাও দেব না একটাকা পয়সাও দেব না আমি এক সপ্তাহ যায়নি ঠিক আছে তিনটা জিনিস খারাপ হয়েছে হ্যাঁ আমি নিশ্চয়ই আপনার সাথে গল্প বলছি না

আচ্ছা ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব আসবেন ঠিক আছে হুম হ্যাঁ